বিদ্যুৎ নিয়ে বলতে গেলে প্রথমে বলা লাগে যে বিদ্যুৎ থেকে জল সব থেকে সাবধানে রাখতে হবে সব থেকে বিদ্যুতের শত্রু হল জল যদি কোথাও কোনো জলাশয় থাকে কাছে যদি কোনো বিদ্যুতের তার বা বিদ্যুতের কানেকশন থেকে থাকে এবং সেটাকে বিপজ্জনক দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষকে তাদেরকে ফোন করে জানানো উচিত বা তাদেরকে খবরটা জানানো উচিত যাতে সেখান থেকে কোনো মানুষের বিপদ না হয় বা কোনো মানুষের বিপদ না হতে পারে বিদ্যুৎ এমন একটা জিনিস ছোট বড় বয়স্ক কাউকে মানে না একবার যদি যে বিদ্যুতের কবলে পড়েছে সেখান থেকে বাঁচা খুবই দুষ্কর হয়ে থাকে বিদ্যুৎ থেকে বাঁচাতে গেলে মানুষের সব সময় হাত বা অন্য কোনো কিছু দিয়ে নয় শুকনো কোনো কাঠ বা লাঠি দিয়ে সেই তারটাকে সরাাতে হবে বা মানুষটাকে সরিয়ে দিতে হবে দিয়ে তারপরে তাকে কোনো একটা জায়গায় ভালোভাবে শোয়াতে হবে বা বসাতে হবে তাকে কোনো তার মাথায় কোনো জল বা তাকে কোনো জল স্পর্শ করতে দিলে হবে না তাকে তৎক্ষণাৎ তাকে গরম দুধ খাওয়াতে হবে এবং হাতের তালুতে কিংবা পায়ের তলায় তাকে হাত দিয়ে ঘষতে হবে যাতে তার শরীরটায় উত্তাপ থাকে এবং বিদ্যুৎ কোথাও যদি বিদ্যুতের কানেকশন খোলা থাকে সেখানে কোনো রকমভাবে সেটাকে যাতে বিপদ না ঘটে সে রকমভাবে সেটাকে সাবধান করে রাখতে হবে আর বিশেষ করে বাচ্চাদের হাত থেকে বিদ্যুতের কানেকশন যতটা পারা যায় দূরে বা যতটা পারা যায় সেটাকে সাবধান করে রাখতে হবে বলতে গেলে আমাদের নিজস্ব আত্মীয়ের মধ্যে একজন সে কয়েক বছর আগে তার অজান্তে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় তিনি একজন ডাক্তার মানুষ ছিলেন এবং তিনি জানতেন যে এই জিনিসটা খুবই ভয়ানক বা এই জিনিসটা মানুষ স্পর্শ করলে মারা যায় তার কোনো রকম একটা অ্যাবসেন্ট মাইন্ডে সে তার পাশ দিয়ে যাওয়ার সময় সেই বিদ্যুতের কানেকশনের সাথে তার শরীরের যোগ হয়ে যায় মানে সংযোগ হয়ে যায় এবং সে সেই স্পটেই সে মারা যায় তা থেকে আমরা বুঝেছি যে বিদ্যুৎ খুবই ভয়ানক জিনিস বা ভয়ানক কিছু কোনো মানুষকে ধরলে সে তার মৃত্যু ছাড়া আর কিছু নেই তাই সকল সময় বলব যে বিদ্যুৎ থেকে যতটা সাবধান থাকা যায় বা বিদ্যুৎ থেকে যতটা দূরে থাকা যায় আমরা বিদ্যুতের ব্যবহার এমনভাবে করব সাবধানতাভাবে করব হাতে কোনো জল থাকলে হাতটাকে মুছে কোনো সুইচ কোনো ফ্যানের সুইচ বা লাইটের সুইচ ব্যবহার করব হাতে জল থাকলে কোনো ফ্যান বা লাইটের সুইচ ব্যবহার করব না কারণ সেই জল মাধ্যমে সুইচের ভিতর থেকে কানেকশন আসতে পারে সকল সময় আমাদের এটা মাথায় রাখতে হবে সকল সময় আমাদের এটা ভেবে চলতে হবে মানুষের বিপদ আসতে সময় লাগে না অতএব কোনো কিছু করতে গেলে ভেবে চিন্তে করতে হবে তাই বিদ্যুৎ থেকে সকল সময় মাথায় আমাদের রাখতে হবে বিদ্যুৎ থেকে যতটা দূরে থাকা যায় বিদ্যুৎ যতটা ভালো ততটাই খারাপ আজ আমাদের অন্ধকারকে আলো করেছে এই বিদ্যুৎ আমাদের ঘরের মধ্যেও যে কৃত্রিমভাবে আমরা যে হাওয়া খাচ্ছি এই বিদ্যুৎ আমাদের সেই হাওয়া এই বিদ্যুৎ থেকে আমরা হাওয়া খেতে পারি তো আমাদের যতটা বিদ্যুৎ উপকার করে বা যতটা উপকার করেছে ঠিক এই বিদ্যুৎ যদি কারো শরীরে কানেকশন যোগ হয়ে যায় বা বিদ্যুৎ কেউ যদি বিদ্যুৎস্পৃষ্ট হয় সেই মানুষটা কিন্তু তৎক্ষণাৎ মারা যেতে পারে অতএব বিদ্যুৎ থেকে আমাদের যতটা দূরে থাকা যায় যতটা অ্যালার্ট থাকা যায় সেটা আমাদের ভাবতে হবে এবং স্থানীয় কোনো জায়গায় বিদ্যুতের তার যদি ছিঁড়ে পড়ে বা ছিঁড়ে যায় আমাদের তৎক্ষণাৎ কোনো ইলেকট্রিক অফিসে খবর দিতে হবে বা ফোন করে তাদেরকে জানাতে হবে যেন তারা সেটা তৎক্ষণাৎ সারাতে পারে বা সারাতে নাও পারলে সেটাকে সাবধান ভাবে রেখে যেতে পারে এটাই আমাদের করতে হবে বা এটাই আমাদের সবার করণীয় এটা সবাইকে মাথায় রাখতে হবে